আমি আমার বাগানে গাছ লাগানোর সময় লাল মাটি এবং পশু মাটির ব্যবহার করতাম এবং সেগুলির সঙ্গে শিংকুচা গোবর সার এবং খোল ও নবরত্ন এর কিছু সার মাটিতে একসঙ্গে মিক্স করে গাছটিতে গাছটি লাগাতাম এবং সেই গাছটি খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতো এবং তাতে প্রতিনিয়ত জল দিতাম এবং গাছটি যখন আস্তে আস্তে বেড়ে ওঠে তার এক মাস পর তাতে আবার গোবর সার ও ইউরিয়া মিশিয়ে জল দিয়ে তাতে গাছটিকে আবার হৃষ্ট পুষ্ট করে তুলতাম এবং এ সেটি বড় হওয়ার সাথে সাথে আরও কিছু দিন পর গোবর সার দিয়ে গাছটিকে এ সযত্নে ব্যবহার করতে হবে এবং গাছটিতে কোনো পোকা লাগলে সে তাই বিষ দিয়ে সে পোকাগুলি নষ্ট করতাম